হ্যালো হ্যাঁ দিদি বলুন বলছি ওই জলেশ্বর শিব মন্দিরে পুজো হচ্ছে আপনি যাবেন তো আচ্ছা আচ্ছা আমার ওয়াইফও যাবেন তো শিব পুজোর দিনে কী কী লাগে কী কী বাজার করতে হয় একটু বলবেন আমি তাহলে বাজারে যাচ্ছি বাজারটা করে নিয়ে আসতাম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তাহলে যাবেন কখন

হ্যাঁ বলুন আচ্ছা আমার ওই ওয়াইফও যাবে তাহলে ওই দশটা এগারোটার দিকে বেরোন নাকি তাহলে ওই সময় যাওয়া একসঙ্গে যাওয়া হবে আপনিও পুজো দেবেন তো

আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে দুজনের একসঙ্গেই নিয়ে নিই আচ্ছা যদি আর কিছু আচ্ছা যদি আরো কিছু লেগে থাকে থাকে একটু মনে করে বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই হ্যাঁ ওই দশটা এগারোটার দিকে বেরোনো হবে ও বাজারে আমি এই কিছুক্ষণের মধ্যেই বেরোবো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি সব কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি সব কিছু ওই বাজারটা করে নিই লিস্ট ধরে তারপর এসে আপনাকে জানাচ্ছি বেরোবো একসঙ্গে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই বাজারটা করে এসে ফোন করছি আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম